আমাদের বাংলা ভাষা শুধু বাংলা ভাষা নিজেই রূপ নিতে পারেনি সংস্কৃত বা ইংরাজি ভাষার দ্বারা প্রভাবিত হয়েছে কেন এখন আর বাংলা ভাষার প্রচলন যথাযথভাবে থাকলেও সবকিছু চাকুরীজীবীদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে ইংরাজিটাই মাধ্যম হয়ে উঠেছে এবং পূজা আচার আচরণ এর ক্ষেত্রে সংস্কৃত ভাষাটাকে আমরা গুরুত্ব দিয়ে থাকি তাই বাংলা ভাষার গুরুত্ব যতই থাকুক পাশাপাশি ইংরাজি সংস্কৃত এছাড়াও হিন্দি ভাষা একটু বাইরে গেলেই মানুষ হিন্দি বা ইংরাজিতে কথা বলছে তাই আমাদের নিজেদের বাংলা ভাষার মধ্যে সীমিত থাকলে আমরা ইংরাজি বা হিন্দি ভাষাকে বুঝতে পারছি না তাই আমাদের বাচ্চাদের বাংলা ভাষার পাশাপাশি ইংরাজি এবং সংস্কৃত ভাষাকে পড়াতে শিখতে শেখাতে হচ্ছে তাই আমি মনে করি বাংলা ভাষা সংস্কৃত ইংরাজি ও হিন্দি ভাষার দ্বারা প্রভাবিত হয়েছে